আমি যেই কুর্তিটা কিনেছি সেই কুর্তিটা কটন কাপড় ছিল কাপড়ের ডিজাইনটাও খুব সুন্দর ছিল কাপড়টা খুব নরম ছিল এবং কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কাপড়ের দামটাও খুব কম ছিল